হ্যালো আমি সীমা বলছি বলছি আমি আমি হচ্ছে সুন্দরবন বেড়াতে যাব ওই জন্য আপনাকে ফোন করছি হ্যাঁ আমরা দুটো বোলেরো নিয়ে যাব দশ পনেরোজন হবে আর কি

হ্যাঁ হ্যাঁ ফ্যামিলির ট্যুর ওই হ্যাঁ হ্যাঁ পুরোটাই ঘুরে দেখব হ্যাঁ আপনি একটা হোটেল ভাড়া করে দেবেন ঠিকঠাক সব কিছু খাওয়া দাওয়া সব হ্যাঁ এইগুলো করে দেবেন আর আপনি পুরোটা আমাদেরকে দেখাবেন আর কি এই জন্য আপনাকে ফোন করলাম

ও কত টাকা নেবেন সেটা একটু বলুন তাহলে হোটেলটা

আর খাওয়া দাওয়াটা কি ওইখানেই মানে

ও আচ্ছা হ্যাঁ কত টাকা তাহলে খরচ পড়বে সেটা একটু আচ্ছা হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখো